হ্যালো হ্যাঁ স্যার আমি অর্পিতার মা বলছি আপনি হয়তো চিনবেন না আমার মেয়ের বিয়ে আর কি আপনার কাছ থেকে আমার অর্পিতার কাছ থেকে নাম্বারটা পেলাম আর কি আপনার হ্যাঁ ও তো আপনার সঙ্গে গিয়ে হ্যাঁ ও তো আপনার সঙ্গে গিয়ে কথা বলেছিল ফটো শ্যুটের ব্যাপারে ওর বিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি তাহলে তুমি কবে আসতে পারবে আর কটাকা কী নেবে সেই জন্য জানছিলাম আর কি আর ওই ছবিগুলো তো নিশ্চয়ই ঘরে তোলা যাবে না ওগুলো তো একটু লেকে বা পার্কের দিকে গিয়ে তুলতে হয় তাই তো আচ্ছা তাহলে কোন দিকে যাবে আমাদের তো এইখানে কাছাকাছি একটু পার্ক আছে দূরে আর সামনে একটা লেক আছে আর সামনে একটা ছোটো মানে মন্দিরের মতনও রয়েছে এবারে কোন দিকে যাবে তোমাদের সেটা দেখলে দেখে ভালো হতো না তুমি কি এক দিন আসতে পারবে না যেদিনে আসবে সেদিনে দেখেই তোমরা ঠিক করবে হ্যাঁ এক দেড় কিলোমিটার গেলেই হবে টোটো বা গাড়ি আছে আমাদের আমাদের গাড়িতে করে চলে গেলেও হবে এবারে কাছাকাছি একটা মানে মেন যে হাইওয়ে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে কিন্তু জঙ্গল রয়েছে সে জঙ্গলেও কিন্তু জঙ্গল মানে কী মানে পাশাপাশি অনেক গাছ রয়েছে আর কি জঙ্গলের মতন কিছুটা সেখানেও যেতে পারো তাহলে কতো কী নেবে সেই জন্যে জানছিলাম আর কি আপনার তো একটা অ্যালবাম করতে কত খরচা নেয় সেরকম করে করে দেবেন দেখে একটা ধরুন ওটা তো একটা প্রি ওয়েডিং মানে অ্যালবামের মতন করব তাহলে ওটা কত কী নেন কী নেন সেটা একটু বলবেন দেখে আপনি একটু দেখে বলবেন হ্যাঁ এক দিন নয়তো কদিন লাগবে এক দিনই হয়ে যাবে আপনারা তো তোলেন ফটো তো তোলেন তাই তো করেন না না আমাদের হচ্ছে এক দিন থাকছে ফটো শ্যুটটা এক দিন শুধু রাখছি আর এক দিন হলদি মানে যেটা আমাদের হলুদ তেল বলা হয় সেই হলুদ তেলের ফটো শ্যুট এক দিন থাকছে এবার বিয়েতে এক দিন করাচ্ছি এক দিন মেহেন্দিতে করাচ্ছি মেহেন্দির দিনে তুমি যেটা সেটা তুলছ সেটা চারদিকে ঘুরে আর হলুদ তেলের দিনে সেদিনও ধরো ঘরের কাছাকাছি সামনাসামনি কোনো অনুষ্ঠানগুলো সেগুলোতে একটা দেখছ আর বিয়েবাড়িতে তো রয়েছে বিয়েতে আর একটা একটা আর একটা একটা হলে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক দিন এসো এসে তোমার সঙ্গে তাহলে একটু কথা বলি ও কে ঠিক আছে ঠিক আছে